সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন আমার আমার মনে হয় যে অনেক আগের তুলনায় অনেক কমে গেছে কারণ একটাই যেটা হলো আগে যেমন মানুষ নির্দ্বিধায় বাইরে বেরোতে পেরেছে ঘুরেছে বেড়িয়েছে এখন প্রত্যেকেরই করোনা হওয়ার পর থেকে প্রত্যেকেরই একটা ভয় কাজ করছে যে এই বুঝি আমার করোনা হয়ে যাবে করোনার সময় তো একদমই পুরোপুরি বন্ধ হয়ে গেছিল সেটা আস্তে আস্তে একটু একটু বাড়ছে কিন্তু মানুষের ভয়টা কিন্তু থেকেই গেছে সামান্য কোনও কারণে জ্বর এলেও ভাবছে বুঝি করোনা হয়েছে যার জন্য মানুষ মুখে মুখোশ না লাগিয়ে কোথাও বেরোতে পারছে না বাইরে বাইরের দেশে যাওয়াটা তো বেশ ভীতির কাজই হয়ে গেছে কেননা আমাদের এখানে আমরা জানতে পারছি যে করোনার স্বরূপ কীরকম বাইরে যদি হয়ে থাকে সবাই তো সবসময় খবরে থাকে না যার জন্য মানুষ অনেকটাই কমিয়ে দিয়েছে আগে খুব খুব বেশি পর্যটন মানুষ করতো কিন্তু এখন সেটা ভয়ের কারণেই আস্তে আস্তে মনে হচ্ছে কমছে তবে এখন আবার একটু একটু করে সবারই করোনার ভয় কমছে অনেকটাই আস্তে আস্তে আবার যাতায়াত শুরু করেছে আগামী দিনে যদি করোনার কোনও সেরকম ভালো ওষুধ বেরোয় তাহলে হয়তো আগের থেকেও অনেক বেশি বাড়বে পর্যটন তবে পর্যটন মানুষের একটা এটা একটা মানুষের মন শরীর সবই ভালো রাখে যার জন্য মানুষ চায়ই যে এটা করতে হবে অনেক আগের তুলনায় অনেক কমছে